বাংলা ভাষা অতি মিষ্ট ভাষা এই ভারতবর্ষের সব লোকেরাই বলে থাকে অন্য সব ভাষাতে গালিগালাজ থাকে বাংলা ভাষায় গালিগালাজ খুঁজে খুঁজে বের করতে হয় সেই জন্যে বাংলা ভাষার যে মিষ্টত্ব বাংলা ভাষার যে মিষ্টত্ব সেটা হারিয়ে যাচ্ছে যেহেতু আমাদের বাংলা প্রান্তে বাহিরের প্রান্তের প্রচুর লোক এসে একটা মেট্রোপলিটন পরিস্থিতি হয়েছে তো সেই জন্যে বাঙালিদের অভ্যেস হচ্ছে কী আমাকে বাংলা আসে না এটাতে বড় গর্ব বোধ করে এইটা কিন্তু খুবই নিকৃষ্ট মনোবৃত্তি বাংলা আসে না তো নয় তুমি বাংলা বলতে চাও না তোমাকে করা উচিত হয় পুরো বাংলা বলো কিংবা পুরো হিন্দি বলো কিংবা পুরো ইংরেজি বলো সকলেই সব জানে কিন্তু বাংলার মধ্যে হিন্দি ঢুকিয়ে বাংলার মধ্যে ইংরেজি ঢুকিয়ে বাংলা ভাষার একটা সর্বনাশ করার একটা প্রবৃত্তি হয়েছে এইটা আমাদের মাত মা বাবাদের শেখানো উচিত তাদের ছেলেদের কী তুমি যে ভাষাই বলবে শুদ্ধ ভাষা বলো শুদ্ধ হিন্দি বলো শুদ্ধ বাংলা বলো শুদ্ধ ইংরেজি বলো কিন্তু এই মিক্স করে বলাতে এতে সব ভাষার প্রতি অন্যায় হচ্ছে